আমার সংগ্রহ করার শখটি কোনো খরচা সাপেক্ষ নয় তাই এটি কোনো বাজেটের মধ্যে রাখার ব্যাপার নেই এই কয়েন সংগ্রহ করাটা আমার একটি বিশেষ ভালোবাসা ভালো লাগা কাজ করে যেখানেই আমি কিছু কয়েন অর্থাৎ পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা যেগুলি বর্তমান বাজারে আর চলে না এগুলি সংগ্রহ করে থাকি আবার কিছু কয়েন যেগুলো আমরা নোট হিসেবে ব্যবহার করি যেমন দশ টাকা কুড়ি টাকা এগুলিরও কয়েন পাওয়া যায় এই কয়েনগুলি আমার জমিয়ে রাখতে খুব ভালো লাগে তো কারোর থেকে নিয়ে যে আমি তার থেকে দশ টাকার কয়েন নিচ্ছি বলে দশ টাকার নোট দিলাম এরকম কোনো খরচা সাপেক্ষ ব্যাপার নয় আমি যখন কেনাকাটা করি এবং আমার মুদ্রা পরিবর্তনের মাধ্যমে যখন দশ টাকার কয়েন বা কুড়ি টাকার কয়েন আমার হাতে আসে তখন আমি সেগুলো জমিয়ে রাখি আমার ভালো লাগে এগুলো আমার কাছে রাখতে একবার আমি দশ টাকার কয়েন জমিয়ে জমিয়ে ছয় হাজার টাকা করেছিলাম সেটা আমি বিশেষ দরকারে কাজে লাগিয়েছি তো খরচা সাপেক্ষ কোনো ব্যাপার এখানে নেই কোনো বাজেটের ব্যাপারও এখানে নেই এমন কিছু কিছু মুদ্রা আমাদের কাছে আসে কয়েন কিছু কিছু আমাদের কাছে আসে যেগুলো ইন্ডিয়ার নয় আমাদের ভারতবর্ষের নয় যেগুলি বিদেশি সেইগুলোও মাঝে মধ্যে আমি যদি আমার হাতে এসে থাকে আমি সেগুলিও সংগ্রহ করে রাখি কারণ এতে আমার ভালো লাগা কাজ করে আমার ব্যক্তিগত ভালো লাগা ব্যক্তিগত আবেগ এখানে কাজ করে এছাড়া আর কিছুই নয়